মাননীয় কর্ণধার ইজি কনসালট্যান্সি গাড়ি সংস্থা আমি আপনাদের সংস্থা থেকে একটি বড় ছ চাকা বিশিষ্ট গাড়ি আগামী পনেরোই মার্চ বুকিং করতে চাই এবং আমরা সপরিবারে সে সেটি নিয়ে যাবো দিঘা বেড়াতে এবং সেখানে আমরা তিন দিন থাকবো সেখানের ভাড়া কত বা কত লাগবে বা সেখানের সমস্ত বিষয় আপনারা যদি একটু জানান তাহলে অনুগ্রহ করে কৃৃতজ্ঞ থাকবো আমরা ওই দিন রাত্রেই বেরোবো এবং তার তিন দিন পর আমরা এখানে ফেরত আসবো এবং এখানে সমস্ত ভাড়া সহ সমস্ত বিবরণ এবং কত টাকা অ্যাডভান্স দিতে হবে সেই বিষয়ে যদি আপনারা একটু জানান তাহলে অত্যন্ত কৃতার্থ থাকবো